আমি কোথাও যাওয়ার জন্য আমি এক ড্রাইভারকে তার ক্যাব অর্ডার করেছিলাম সে ক্যাব অর্ডারে তিনি বলেছিলেন এবারে বলেছিলেন আমি ঠিক টাইমে পৌঁছে যাচ্ছি আমি একটা নির্দিষ্ট টাইম দিয়েছিলাম সেই টাইমে পৌঁছে যাওয়ার জন্য যাতে আমি যথাযথ সময়ে সে জায়গায় যে জায়গায় আমি যাওয়ার জন্য ক্যাব অর্ডার করেছিলাম বা বুক করেছিলাম সে জায়গায় যেন পৌঁছে যাই কিন্তু তিনি ঠিক টাইমে পৌঁছাচ্ছিলেন না এক ঘণ্টা দু ঘণ্টা বার বার লেট হয়ে যাচ্ছিল আমার আমার সেখানে যাওয়াতে কিন্তু আমি তাকে সে ফোন করায় বলি যে আপনি কি এই টাইমের মধ্যে আসতে পারবেন আমি একটু রেগে বলেছিলাম কারণ সে ঠিক টাইমে আসছিল না বলেছিলাম আপনি কি এ টাইমের মধ্যে আসতে পারবেন না আমি অন্য ক্যাব বুক করে নেব তিনি বলছিলেন ঠিক আছে যাচ্ছি দিয়ে তার সাথে এই কথা হয়েছিল